বাঙালি জাতি নিজের রক্ত দিয়ে সারা বিশ্বকে শিখিয়েছে ভাষাকে ভালোবাসার মন্ত্র মাতৃভাষা দিবসের তাৎপর্য লুকিয়ে আছে দেশকে ভালোবাসা দেশের মানুষকে দেশের সংস্কৃতিকে ভালোবাসা তার জীবনচারকে ভালোবাসা আর এর জন্য গর্ববোধ করা ভাষা একটি দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারক ও বাহক আর এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভাষা হচ্ছে শক্তিশালী হাতিয়ার মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য বহু ভাষাভিত্তিক শিক্ষাকেই উৎসাহিত করবে না তা ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও অনুধাবনের ক্ষেত্রেও অবদান রাখবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একেবারেই দোরগোড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া যথাযোগ্য মর্যাদা দেওয়া বিলুপ্তির হাত থেকে রক্ষা করা দু দুর্বল বলে কোন ভাষার ওপর প্রভুত্ব আরোপের চেষ্ট আরোপের অচেষ্টা না করা ছোট বড়ো সব ভাষার প্রতি মর্যাদা সমান মর্যাদা প্রদান করা যেমন ভালবাসবে তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও ভালোবাসা দেবে এভাবে একুশকে চেতনায় ধারণা করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ বাঙালি জাতি নিজের রক্ত দিয়ে সারা বিশ্বকে শিখিয়েছে ভালোবাসার মন্ত্র স্বাধীনতা পরবর্তী সর্বস্তরে বাঙা বাংলার সবার সবার নিশ্চিন্ত করতে উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন সরকারের আমলে আইনও প্রনয়ণ করা হয় আইনের প্রয়োগ না থাকা অথবা মাতৃভাষার প্রতি মাতৃভাষার প্রতি অবজ্ঞার কারণে দেশের বেশীরভাগ স্তরে বাংলা বিমুখতা প্রকট আকার ধারণ করে এই পরিপ্রেক্ষিতে সব জায়গায় বাংলার ব্যবহার বাংলা ব্যবহার নিশ্চিত করতে হাইকোর্টের থেকে রুলসও দুটি আসে আদেশ নিশ্চ নিশ্চিত কর করা হয় হাইকোর্ট হাইকোর্ট থেকে রুলস ও দুটি আদেশ জারি করা হয় কিন্তু এই এতকিছুর পরেও সব জায়গায় বাংলা ভাষা ব্যবহার নিশ্চিন্ত করা নিশ্চিত করা যায়নি এভাবে চলতে থাকলে রাষ্ট্রভাষা বাংলা বাংলা একদিন অস্তি অস্তিত্ব সংকটে পড়বে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই ভাষা সমান মর্যাদা ও সমান মর্যা মর্যাদা দেওয়া দেওয়া এবং ভালোবাসা ভালোবাসা দরকার এবং বাংলা ভাষাকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে